হ্যাঁ আমি এখনো পর্যন্ত দেশের বাইরে না গেলেও রাজ্যের বাইরে গেছি যেমন পুরী গিয়েছি পুরীটা বিহারের মধ্যে পড়ে আর পুরী গিয়েছিলাম আমরা জগন্নাথ দেবের দর্শনের জন্য ছোটোবেলায় গিয়েছিলাম তখন আমাদের ওই গ্রামের বাড়ি থেকে বাস করে নে বাসে ভাড়া করে নিয়ে যাওয়া হতো বাস টুরিস্ট বাস যেমন হয় ওরকমভাবে গিয়েছিলাম তো তখন ছোটো ছিলাম অনেক তো এইটুকুই মনে আছে যে ফ্যামিলির সাতে ফ্যা ফ্যামিলি এবার পা আমাদের পাড়া প্রতিবেশী অনেকে মিলেই আমরা সেখানে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য তো ভীষণ ভালো অভিজ্ঞতা তখন ছিল আমি তখন মনে হয় ক্লাস সেভেন এইটে পড়ি তো এরপরেও আবার যাওয়ার ইচ্ছে রয়েছে তো পুরীর জগন্নাথ মন্দিরের মানে যে মহা মাহাত্ম তখন তো জানতাম না অত ছোটো ছিলাম এখন আস্তে আস্তে যত পড়েছি জেনেছি মানে সেটা আরো বেশি অভিভূত করেছে তো যাওয়ার ইচ্ছে অবশ্যই রয়েছে পুরীতে আর পুরীর সবচেয়ে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে রথযাত্রা যেটা জুন জুলাই মাসে হয় আর ওখানের ধ্বজা বাঁধাটা কিন্তু প্রতিদিন হয় যেটা পুরীর ওই অত ফিট উপরে মন্দিরের ওপরে একজন পুরোহিত প্রতিদিন ওপরে ওঠেন গিয়ে ধ্বজাটা চেন ধ্বজা বাঁধা যেটা হয় আর কি আর পুরীর ওখানে সবচেয়ে বেশি ভালো লাগে আমার খাজাটা খাজা প্রসাদটা দারুণ টেস্ট লাগে মানে কেউ পুরী গেলেই তো আমি বলি যে ওখান থেকে খাজাটা নি খাজা নিয়ে আসবে তো যাই হোক জগন্নাথ দেবের দর্শনের ওখানে মানে এক আলাদাই ইয়ে একটা পরিবেশ সেই সুন্দর পরিবেশটা যখন মানে যাওয়া হয় ওখানে আরো বেশি ভালোভাবে আমাদের বেশি অভিভূত করে ওটা গেলেই বুসতে পারবে মন্দিরের ভিতরে প্রবেশ করার মধ্যেই তোমরা মানে ফিল করতে পারবে যে হ্যাঁ সত্যিই ভগবান এখানে আছেন সত্যিই তাই মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই হচ্ছে আমার মানে পুরী ভ্রমণের মানে কাহিনি আর উদ্দেশ্য বলতে এটাই ছিল যে জগন্নাথ দেবের দর্শন